হুম হ্যালো হুম টাকা দিয়েছিলে নাকি টাকাটা কিছুদিন পরে দেবে হুম তো কী ওষুধ নেবেন হুম তো একশো একশো দুশোটা ওষুধ হল টোটাল তো পেন কিলারে কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছি আর স্যারিডনেও কুড়ি পার্সেন্ট ছাড় টোটাল এখন এখন এখন আপাতত ওষুধের দাম বেড়েই গেছে হয়তো ওদের ওষুধগুলো পুরাতন আছে স্টক আছে পুরাতন করে তো ঠিক আমি পেন কিলারটা এইট্টিন পার্সেন্ট ছাড় দিতে পারি ওটা টোয়েন্টি পারসেন্টে আর এটা এইট্টিন পারসেন্ট তাই দু পার্সেন্ট আপনাকে বাড়িয়ে দিলাম কত কত আমার কথা শুনুন আমার কথাটা শুনুন আমি বলতে চাইছি পেন কিলারটা আপনি একশোটা নেবেন তো একশো নিলে কি আপনাকে ত্রিশ পার্সেন্ট ত্রিশ শতাংশ আপনাকে ছাড় দিয়ে দিলাম আর স্যারিডনটায় বিশ শতাংশ দিয়ে দিলাম তাহলে হ্যাঁ তুমি টাকাটা এখন দিলে ভালো হত আসলে তাহলে হ্যাঁ অনলাইনে দিলেও চলবে ঠিক আছে তুমি অনলাইনে পাঠিয়ে দিও আর তোমার হ্যাঁ আমি আপনি কলটা রেখে দেওয়ার পর আমি পাঠিয়ে দেব আর কিন্তু তার আগে আপনার অ্যাড্রেস ওগুলো বলে দিন কোথায় কোন হুম দূরবীন অডিও আর ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ঠিক আছে আমার একটা লোক আছে গাড়ির ড্রাইভারটাকে পাঠিয়ে দিচ্ছি ওরা ওকে দিয়ে দেবেন হ্যাঁ ইমরান আনশারী আচ্ছা ঠিক আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি রাখছি এখন ওষুধের হোলসেল তো অনেক কিছুই আছে কিন্তু এখন আপাতত ডিসকাউন্ট দেওয়াটা অনেক চলছে হুম হুম আপনার সাথে পরে কথা বলবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে